হ্যাঁ বলছি যে আপনাদের ওয়েবসাইট থেকে একটা হেডফোন অর্ডার করেছিলাম আজকেই এলো জানি না আজকে কেন এলো কারণ আমি তো অর্ডার করেছিলাম অনেক দিন আগে আর ডেলিভারির ডেটও ছিলো দুই তিন দিন আগে আজকে এলো তো যাই হোক আমি তো গিফট করবো বলেই নিয়েছিলাম ডেটের পর চলে এলো এবার কী করবো তার মধ্যে হেডফোনের তারটাও একদম ছেঁড়া চলে এসেছে আর স্পিকারও একদম মানে কিচ্ছু শোনা যায় না এরকম চলে এসেছে একটা ব্র্যান্ডেড কোম্পানি হেডফোন অর্ডার করেছি এতো টাকা দিয়ে তো এরকম ভালো না তাহলে এবার কী করবো না না আমি এক্সচেঞ্জ করবো না আমি রিটার্ন করবো আপনি কী করে মানে আপনাদেরকে ফোনেই রিফান্ডের কথা বললেই হবে নাকি অনলাইন প্রসেস আছে রিটার্ন করার জন্য

না না আমি তো তার মধ্যে আপনাদের মানে ডেলিভারির এতো ডেটটা এতো পিছিয়ে দিয়েছে যদিও বা ওইটা আমি এক্সচেঞ্জ করতাম ডেলিভারি ডেটটা যেহেতু পিছিয়ে দিয়েছে তাই আমি ওটা রিফান্ডই করে দেবো কারণ আমার তো আমি যাকে দেওয়ার জন্য আমি কিনেছিলাম সেটা আমি তো তাকে তো দিতেও পারলাম না বেকার আমি আমার কাছে রেখেও কী করবো তো ওই জন্য আর আমি চাইলে আপনাদের কম্পানির নামে একটা ক্লেম করতেই পারতাম কিন্তু থাক আপনি এক কাজ করুন আমি রিটার্ন করে দিচ্ছি আপনি টাকাটা আচ্ছা কতোক্ষণের মধ্যে টাকাটা ঢুকবে আচ্ছা ফরটি এইট আওয়ারসের মধ্যে ঠিক আছে ঠিক আছে আমি রিটার্ন করে দিচ্ছি তাহলে আচ্ছা